বর্তমান সময়ে খেলা একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে মানবজীবনে খেলাকে নিজের মধ্যে অংশ খেলার মধ্যে নিজেকে অংশগ্রহণ করা এবং খেলাকে দেখে মানুষ উপ জীবনে উপভোগ করা খুবই বেড়ে চলেছে তাই আগে যেমন আগেকার মানুষেরা বিভিন্নভাবে বিভিন্ন অর্থ ব্যয় করে বিভিন্ন সু স্থানে গিয়ে সিনেমা হল গিয়ে অর্থ ব্যয় করে তারা খেলা দেখতো কিন্তু এই সময়ে বর্তমান সময়ে এসে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের হাতেই প্রযুক্তির উন্নতির জন্য প্রত্যেকটা মানুষের হাতেই স্মার্টফোন টিভি কম্পিউটার ল্যাপটপ প্রজেক্টার রয়েছে তাই খেলা দেখা এখন কোনো অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে না এবং খেলাকে দেখানোর জন্য বিভিন্ন সিনেমা তৈরি করা হচ্ছে সিনেমার মধ্য দিয়ে একটা নির্দিষ্ট খেলার গল্পকে তুলে ধরা হচ্ছে এবং সেইটাকে মানুষের কাছে প্রদান করা হচ্ছে যার সাহায্যে মানুষের টিভি দেখার প্রতি আগ্রহ বেড়েছে এবং এবং টিভি দেখার প্রতি আগ্রহ বেড়েছে এবং মানুষ তার দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজকর্মের মধ্য থেকেও নিজে কিছুটা সময় বের করে খেলার প্রতি এবং খেলা দেখার প্রতি নিজেকে আগ্রহী করে তুলছে পাড়ার বিভিন্ন মোড় রাস্তাঘাট ক্লাব কোনো একটি নির্দিষ্ট স্থানেতে প্রোজেক্টার বসিয়ে বিভিন্ন এক সাথে অনেক মানুষ মিলিয়ে সমবেত হয়ে তারা খেলাকে উপভোগ করছে